এই মোবাইলটি কেনার পর আমি খুব ভালো তো করেছিলাম কিন্তু কিছু কিছু দিক থেকে খারাপও হয়েছে যেমন জানতাম না কিন্তু এই মোবাইলটা কেনার পর যখন আমি ইউজ করি তখন এই মোবাইলটা খুব ভালো ব্যাটারি ব্যাক আপ তো দেয় কিন্তু যখন চার্জে বসাই তখন এতে খুবই পরিমাণে হিটিং ইস্যু হয় এছাড়াও যখন আমি মোবাইলটা কিনি তখন আর তার কিছুদিন পরেই এই মোবাইলের দামটা হঠাৎ করে কমে যায় তারপরে আবার নতুন নতুন যখন মোবাইল মার্কেটে আসে এই দশ দিনের ভিতরে নতুন নতুন মাল মোবাইল মার্কেটে আসে এবং সেইগুলির দাম আরও অনেক কমে যায় যেটা দেখে আমার একটু খারাপ লাগে কিন্তু এতে মেইন একটি সমস্যা যেটা আমার লাগল সেটা হচ্ছে হিটিং ইস্যু তাছাড়াও যখন অন্যান্য মোবাইলের সঙ্গে আমারা এটি কম্পেয়ার করছি তখন দেখলাম যে এর সফটওয়্যারে খুবই বেশী অ্যাড আছে যেটা আমার ঠিক পছন্দ হল না অন্যান্য মোবাইলের ক্ষেত্রে সফটওয়্যারে অতটা অ্যাড ট্যাড কিছু ছিল না খুবই একটা স্মুদ ক্লিয়ার অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স দিচ্ছিল কিন্তু এতে অতটা ভালো অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স নেই তারচেয়েও বড়ো খারাপ কথা হল যে এতে অ্যান্ড্রয়েড টুয়েলভ দিচ্ছে যখন এটা দু হাজার তেইশ আর এবং অন্যান্য মোবাইলে সেটাতে দিচ্ছে অ্যান্ড্রয়েড থার্টিন কিন্তু আমার মোবাইলে সেখানে দেওয়া আছে অ্যান্ড্রয়েড টুয়েলভ আর তাছাড়া দুবছরের অ্যান্ড্রয়েড আপগ্রেড ভার্সন দিচ্ছে অর্থাৎ অ্যান্ড্রয়েড ফরটিন অবধি আমার ফোনটা আপগ্রেড হতে পারে কিন্তু অন্যান্য ফোন সেখানে অ্যান্ড্রয়েড ফিফটিন অবধি যেতে পারে এই কয়েকটাই শুধু আমার খারাপ লেগেছে আমার ফোনের মধ্যে